বাইক যখন মানুষ চোখ সামনে দিয়ে যেত একটা আলাদা রকম লাগতো মনের মধ্যে একটা মানে একটা অনুভূতি জাগাতো যে নিজের যদি একটা বাইক থাকতো তাহলে নিজেও এইভাবে যেতে পারতাম চালাতে পারতাম এবং বাইক দেখতে মানে খুবই ভালো লাগে বাইকে বসে চালালে এবং নিজের দ্রুততা যাওয়া গেলাম কোথাও প্রয়োজন পড়লে হঠাৎ চলে গেলাম এই সবের জন্য বাইকটা খুবই দরকার এর প্রতি এর জন্যেই ভালোটা মানে বাইকের প্রতি ভালোবাসাটা আসে ধরো একটা কোথাও দেওয়ার দরকার পড়ল নিজে চলে গেলাম বন্ধু বান্ধবরা আগেবার গাড়ি চালাতো সেগুলো দেখতাম দেখে নিজেরও মনে মনে ইচ্ছা হতো যে একটা আমিও যদি বাইক থাকতো তাহলে আমিও নিজে চালাতে পারতাম নিজের দরকারি কাজগুলো নিজেও মি চলে যেতে পারতাম একা একা বাইক ছাড়া এখন ধরো এমনিতেও গেলে কিন্তু বাইকের মধ্যে যে সুবিধাটা আছে সেই সুবিধাটা এমনি তুম গাড়ির মধ্যে যেটা পাওয়া যায় না পড়তে গেলে একটা সময় সাপেক্ষর ব্যাপার হতে পারে বাইকের মধ্যে সেইটা সময়টা কম হয় এবং দ্রুততার সঙ্গেও যাওয়া যায় বিভিন্ন রকম বিভিন্ন রকম জায়গা দিয়ে বিভিন্ন রকমভাবে শটে ভিড় জ্যাম জোর থেকেও নিজেকে অল্প সময়ের মধ্যে এক নিজের কাজের মধ্যে চলে যাওয়া যায় বাইক সম্পর্কে ভালোবাসার কারণ হলো এটাই ভালো বাইকটা আমার অন্যরকম একটা অনুভূতি যে বাইকের মধ্যে বসলে নিজের একটা মনের মধ্যে যে হ্যাপিনেসটা যে ফিলিংটা আছে সেটা আলাদা রকম অনুভূতি নিজের মনকে আরও মানে গাড়ি চালানোর জন্যে খুব ভালো লাগে